ভারতের পরিবহন ব্যবস্থা অনেক উন্নত জলপথ সড়কপথ এবং আকাশপথের মাধ্যমে ভারতের পরিবহন ব্যবস্থা উন্নত রয়েছে ভারতের উন্নত ব্যবস্থা হয়ে থাকলেও বর্তমানে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাদের কারণ এখনকার দিনে এতটাই পরিমাণে পরিবহন ব্যবস্থা হচ্ছে যে সেখানে অনেক গাড়ি অনেক গাড়ি ঘোড়া রয়েছে যার কারণে অ্যাকসিডেন্ট এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়াও এই পরিবহন ব্যবস্থার কিছু সুযোগ সুবিধা এবং ভালো দিক হল অনেক সহজেই মানুষজন এখান থেকে ওখানে যাতায়াত করতে পারে তাদের কোনো সমস্যা হয় না খুব সহজে এবং খুব কম সময়ের মাধ্যমে তারা এখান থেকে ওখানে চলে যেতে পারে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য এই পরিবহন ব্যবস্থা খুবই উপকার করে থাকে মানুষজন খুব কম অর্থে এবং কম খরচে খুব সহজে অনেক জায়গায় চলে যেতে পারে